স্ট্যাম্প পয়সা বা শিলা সংগ্রহের ক্ষেত্রে আমার তেমন কোনও উদ্দেশ্য ছিল না প্রথম প্রথম কিন্তু আমি যখন ধীরে ধীরে এগুলো সংগ্রহ করতে থাকি এগুলো আমার কাছে নেশার মতো হয়ে উঠে ধীরে ধীরে আমি বিভিন্ন সরকারের দ্বারা বের করা স্ট্যাম্পগুলো আমি যত্ন করে তুলে রাখতে থাকি এবং বিভিন্ন সময়ের পুরনো পয়সাগুলোও ভালোভাবে সংগ্রহ করতে থাকি ধীরে ধীরে এইসব সংগ্রহের পর আমার খুবই ভালো লেগেছে এর শিক্ষাগত মূল্য কী সেইগুলি হল যে আমরা স্ট্যাম্পগুলো আমরা ভালোভাবে তুলে রাখি সেইগুলি আমাদের কাছে অমূল্য হয়ে ওঠে যেমন সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন মনীষীদের স্মরণ রাখার জন্য স্ট্যাম্প বের করে থাকেন যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকীতে একটি স্ট্যাম্প বের করেছিলেন যেটি আমি তুলে রেখেছি আমি দশ বছর বাদে বা কুড়ি বছর বাদে এটি দেখলেও আমার মনে পড়বে সেই সময়কার কথা এছাড়াও স্বামী বিবেকানন্দের জন্মদিন সার্ধশতবার্ষিকীতেও বের করা স্ট্যাম্পটি আমার কাছে রয়েছে তাছাড়াও বিভিন্ন পুরনো পইসা যেমন পাঁচ পইসা দশ পইসা এক আনা দু আনা এগুলো যখন আমি পরে দেখতে থাকি এছাড়াও আমি যখন বিভিন্ন মানুষজনকে দেখাতে থাকি তারাও খুব আনন্দিত হয়ে ওঠে কারণ বর্তমান যুগের ছেলেমেয়েরা এই সব পুরোনো জিনিস দেখে নি এছাড়াও এই পইসা বা স্ট্যাম্প বা শিলা মুদ্রাগুলির বর্তমানে বাজার মূল্য অনেক যার জন্যে এগুলো সংগ্রহ করা খুবই গুরুত্বপূর্ণ এর থেকে শিক্ষার যে জিনিসটি রয়েছে সেটি হল আমাদের বিভিন্ন সরকার থেকে যে স্ট্যাম্পগুলি ছাড়া হয় সেগুলি সংগ্রহ করলে সরকারও যেমন পইসা পাবে তেমন আমরাও স্মারক হিসাবে এইগুলো গ্রহণ করতে পারবো এটাই হল আমাদের প্রধান কর্তব্য এবং করণীয়